আমাদের এখানে পূর্ব মেদিনীপুর এলাকার হাসপাতালে অতিরিক্ত ভিড় এবং দীর্ঘ অপেক্ষার সময়ে আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ আমাদের এখানে হসপিটালে সব রকমের সুযোগ সুবিধা রয়েছে সেখানে কী হচ্ছে না এক একজন যদি যান সকাল আটটার সময়ে যদি যান এক দেখা যাচ্ছে না তিনি ঘর ঢুকছে বাড়ি ফিরছেন দুপুর একটার সময় সে কারণে যদি আমরা ডাক্তারের সংখ্যাটা আর একটু বাড়িয়ে দিতে পারি আরেক আর এক দুটো যদি ডাক্তারকে আমরা নিয়ে যদি যোগদান করতে পারি তাহলে ওই রোগীটি তাহলে তাড়াতাড়ি একটু বাড়িতে সময় মতো ফিরে আসতে পারবেন আর রোগী সময় মতো চিকিৎসা পাচ্ছে না তার কারণ হচ্ছে অ্যাম্বুলেন্সের কারণে আমাদের এখানে পাশের বাড়িতে আমরা দেখলাম একটা অসুস্থ মহিলা তিনি হসপিটালে যাবেন কী করে এখান থেকে আমাদের হসপিটাল যেতে বেশ অনেক দূর সেই জন্য সময়টাও লাগছে তাকে কীভাবে নিয়ে যাব আমরা বুঝতে পারছিলাম না তারপর একটা অ্যাম্বুলেন্সকে খবর দিলাম আসতেও তিনি একটু দেরি করে ফেলেছেন সেই অসুস্থ মহিলাটাকে একটু ধরে ধরে আমরা গাড়িতে ওঠালাম গাড়িতে উঠিয়ে তাকে আমরা যথাযথভাবে হসপিটালেতে ভর্তি করলাম সেই কারণে যদি আমাদের হাসপাতালে একটু যদি কাছাকাছি যদি একটু গাড়ির ব্যবস্থা সুযোগ সুবিধাভাবে থাকত তাহলে ওই অসুস্থ রোগীটি একটু ভালোভাবে পৌঁছাতে পারতেন এই সব কারণের জন্য আমাদের হাসপাতালে একটু ভিড়ও হয়ে যায় আমরা যথারত দেখতে পাই হসপিটালে কারণ আমরা দাঁড়িয়ে থাকি একজন দুজন ডাক্তারের কারণে না হলে ডাক্তাররা এমনি সব কিছুভাবে সবাইকে ভালোভাবে তারা সেবা টেবা করছেন আগেই যারা যান তাদেরকে প্রথমে প্রেসার দেখেন তারপর তাদেরকে ওষুধপত্র দিয়ে নিয়মিত তাদেরকে দেখেন